বইটি শেষ করতে ওরকম কোনো আমার লক্ষ্য নেই কাজের ফ মাঝখানে আমি বইটা পড়ি বইটা পড়তে আমার খুব ভাল লাগে এবং মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য এরকম কোনো নেই যখন সুযোগ হয় তখনই পড়া হয় বইটা বইটা পড়ে আমি অনেক অভিজ্ঞতাও পাচ্ছি আমি